আমাদের এখানে জেলেপাড়া আছে জেলেপাড়া মানে তারা জেলে অ্যাকচুয়ালি তাদের মাছ ধরার কাজ তারা মাছ ধরার গোষ্ঠী অনেকজন মিলে মাছ ধরতে যায় তো সেই জন্য পাড়াটার নাম দেওয়া হয়েছে জেলেপাড়া তো জেলেপড়ায় মানুষ ওরা মাছ ধরতে যায় আমরা ওরা খুব আনন্দ করে মাছ ধরে তো আমরা সকালে প্রতিদিন আমরা আমাদের গ্রাম থেকে তাদের কাছে মাছ কিনতে যাই প্রতিদিন মাছ কিনতে যাই এবং তারাও প্রতিনিয়ত আমাদের এখানে আসে মাছ ব্যবসা মাছ নিয়ে তো মাছ নিয়ে আসে তো খুব ভালো লাগে তাদের মাছও খব ভালো লাগে তাদের সাথে অনেক বন্ধুত্ব তারাও আসে আমাদের কোনো অনুষ্ঠান হলে তারাও তাদেরকে আমরা এক তাদেরকে আমরা কী বলবো তাদেরকে আমরা দাওয়াত করি তারাও আসে আমরাও তারাও আমাদেরকে দাঁওয়াত করে তাদের কিছু অনুষ্ঠান হলে তো তাদের মধ্যে অনেক বন্ধুত্ব তারা প্রতিনিয়ত মাছ নিয়ে আসে তাদের সেই মাছ আমরা খাই ভালো লাগে তো তাদের ওখানে অনুষ্ঠান হলে কালী পূজা হলে প্রতি বছর শেষে কালী পূজা হয় বা মনসার গান হয় তো সেই গান উপলক্ষ করে সেই আমাদেরকে তারা দাওয়াত করে ইনভাইট করে আমরা যাই তো ভালো লাগে সেই মানুষের গান বা কালী পূজা বা আরও অন্যান্য অনুষ্ঠান হয় ভালো লাগে তো স সে জন্য এই বিষয়ে নিয়ে কিছু কথা বললাম